আমার যখন কলেজ চলছিলো বিটেক করছিলাম যখন আমাদেরকে আমাদের যে ফ্যাকাল্টি আছে বা আমাদের যে অধ্যাপক আছে ওনারা আমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে দিতো এমন সময় চলে এসছিলো যেমনি পরীক্ষা চলে এসছিল আর পরীক্ষার আগের দিন আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল আর তারই সঙ্গে আমাকে পরীক্ষার জন্যে পড়ারও ছিলো তাই জন্যে আমি পরীক্ষার পড়াটাও আমি ছাড়তে পারতাম না আর অ্যাসাইনমেন্ট না লিখলে আমি পেতাম না তাই জন্যে আমাকে ওই সময় অনেক ম্যানেজ করে চলতে হলো আমি ওই সময় অনেক কিছু মাথায় রাখলাম কি কোনটা বেশি জরুরি আমি ভাবলাম কি পড়াটা জরুরি কারণ পড়াটায় মার্কস আছে ওটা বেশি মার্কস তবে অ্যাসাইনমেন্টটাও আমি ছাড়লে পারতাম না তাই জন্যে আমি কি করলাম পড়াটা একটু করলাম তারপর যখন আমার পড়ায় একটু মন কম লাগছিলো তখন আমি আবার লিখতে বসে গেলাম এই করে করে আমি একসঙ্গে দুটো কাজ আমি একবারে শেষ করলাম তাতে আমার কি হলো আমার কোনো সময় নষ্ট হলো না আর তার সঙ্গে দুটো কাজটা খুবই ভালোভাবে শেষ হয়ে গেলো আর আমি দুটোই করতে পারলাম ভালোভাবে আগামী দিনে আমি পরীক্ষাটাও ভালো দিলাম আর তার সঙ্গে নিজের অ্যাসাইনমেন্টটাও জমা করতে পারলাম সেটা আমার জন্যে একটা বড় জিনিস ছিলো